আমার সবথেকে স্মরণীয় বেড়ানোগুলোর মধ্যে একটি ছিল বেনারস ভ্রমণ কারণ বেনারস শুধুমাত্র যে দর্শনীয় স্থান বললে ভুল হবে বেনারস হল একটি ধর্মীয় পীঠস্থান এবং বেনারাস হল শিল্প ধর্ম আধ্যাত্মিকতা এবং সৌন্দর্যের একটি বিশেষ মেলবন্ধন যেখানে গিয়ে আমি ভীষণভাবে মানসিক এবং ধর্মীয়ভাবে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেছি এবং যেখান থেকে মানুষের স্থানীয় শিল্প সম্বন্ধে এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে সেখানকার কাশী মন্দির আমাকে মনের মধ্যে একটি বিশেষ আধ্যাত্মিকতার একটি ছাপ একটি ভক্তি একটি ধর্মীয় মনোভাবাপন্ন করে তুলেছিল এবং সন্ধ্যাবেলার সন্ধারতি আমাকে অন্য একটি আধ্যাত্মিক জগতে পৌঁছে দিয়েছিল যার কারণে এবং পাশাপাশি বেনারসের যে পান সেই পানটিও আমার কাছে খুব মুখরোচক এবং খুব জনপ্রিয় বলেই মনে হয়েছিল কারণ বেনারসের এই জিনিসগুলি একটি বিশেষ উদ্দেশ্য ছিল যে এই জিনিসগুলির জগৎ বিখ্যাত আমার বহুদিনের ইচ্ছে ছিল যে জিনিসটাকে কেমন তা একবার পরখ করার একটা বিশেষ উদ্দেশ্য ছিল এবং ইচ্ছেও ছিল তাই আমার ইচ্ছাবশত আমি সেই জিনিসগুলোকে একবার পরখও করেছি যেখানে গিয়ে একজন হিন্দু একজন সনাতন ধর্মী হিসেবে নিজের ধর্মীয় পীঠস্থানগুলিতে যাওয়ার একটা বিরাট মনোবাসনা তাদের মধ্যে সুপ্ত থাকে আমি সৌভাগ্যবশত বেনারসের সেই জায়গাগুলিকে যেতে পেরেছি যেটা আগামী দিন আবারও যাওয়ার ইচ্ছা রয়েছে আমি জানি না সেটা কতটা সম্ভব হয়ে উঠবে